পশ্চিমবঙ্গে প্রচলিত বিভিন্ন ধর্ম রাজ্যের রাজনীতি বা শাসনব্যবস্থাকে যথেষ্টই প্রভাবিত করে পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্ম যেমন হিন্দুধর্ম খ্রিস্টীয় ধর্ম বৌদ্ধ ধর্ম এবং শিখ ধর্ম জৈন ধর্ম বিভিন্ন সম্প্রদায়ের ধর্মের সহাবস্থান দেখা যায় এবং এই ধর্মীয় সম্প্রদায়গুলি তাদের অনুগামীদের তাদের যে সমস্ত অনুগামী তাদের উপাসনা করে থাকেন তাদের মধ্যে বিভিন্ন রকম উল্লেখযোগ্য অবদান সৃষ্টি করেন যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি প্রকল্পগুলি রূপায়ণে এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান তথা ধর্মীয় দলগুলি তাদের অনুগামীদের মধ্যে সেই পরিকল্পনা সম্পর্কে ভুল ধারণাগুলি দূর করতে সাহায্য করেন মানুষদের বোঝান যাতে তাদের উন্নতি তাদের ভালো তাদের উন্নতির সঠিক দিশা দেখাতে পারেন এবং মানুষের উন্নতিকল্পে ধর্মের চিরাচরিত সনাতন হিন্দুধর্ম খ্রিস্টীয় ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলির অবদান অনস্বীকার্য এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলি ছাড়াও ভারতবর্ষের প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান তথা প্রধান ধর্মীয় মন্দির যেটাকে আজকের আধুনিক গণতান্ত্রিক ভারতবর্ষের প্রধান ধর্মীয় মন্দির যেটাকে বলা হয় সেটা হচ্ছে ভারতবর্ষের পার্লামেন্ট এই দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের আমাদের পার্লামেন্টের যে সমস্ত আইনগুলি প্রণয়ন করা হয়েছে সেগুলি বিভিন্ন ধর্মীয় সংস্থাগুলিকে আরো ভালোভাবে তাদের অনুগামীদের মধ্যে কাজ করার জন্য বিভিন্ন সময়ে অর্থ সাহায্য করা হয় যেমন ওয়েস্ট বেঙ্গল রিলিজিয়াস বিল্ডিংস অ্যান্ড প্লেস অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট রিলিজিয়াস মাইনরিটিস অ্যান্ড প্রভিশন অফ পাবলিক গুডস অ্যাক্ট এবং ওয়েস্ট বেঙ্গল রিলিজিয়াস বিল্ডিংস অ্যান্ড প্রেস অ্যাক্ট এই বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংসদ বিভিন্ন রকম কার্য করে চলেছে যার মধ্যে নানা রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলি এই ধর্ম এবং রাজনীতি যদি সঙ্গে সঙ্গে হাত মিলিয়ে কাজ করে তাহালেই দেশের প্রকৃতপক্ষে উন্নতি করা সম্ভব হবে